এখনকার যুগেও তরুণরা যথেষ্ট উৎসাহিত খেলার জন্য কিন্তু সেরকম সুযোগ সুবিধা পায় না খেলার জন্য আগে যেমন বড়ো বড়ো মাঠ ছিলো এখন খেলার জন্য বড়ো মাঠ নেই প্রায় সকলেই বাড়ি বানিয়ে নিয়েছে চারিদিকে মাঠ কেউ রাখছে না বললেই চলে তাই তরুণরা খেলতে পারছে না যদি সবাই মিলে উৎসাহিত হয়ে একটি মাঠ বানানো যায় বড়ো মাঠ সামনা সামনি প্রতিটি গ্রামের তাহলে প্রত্যেকটি গ্রামে তরুণরা খেলায় উৎসাহিত হবে এবং বছরে যদি একটি করে অনুষ্ঠান করানো যায় জেলা থেকে তাহলে সবাই সেই খেলাতে উৎসাহিত হবে যে আমাদেরকেও খেলতে হবে এই দিন অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে আমরা যেন যোগদান করতে পারি